স্বাস্থ্য ব্যাপারটাকে দুই রকমভাবে দেখা যায় একটা হচ্ছে শারীরিক স্বাস্থ্য আর একটা হচ্ছে মানসিক স্বাস্থ্য শারীরিকভাবে যখন কোনো মানুষ অসুস্থ হয়ে পড়ে তার সেবা শুশ্রূষা যেমন করার জন্য যেমন বিভিন্ন রকম ডাক্তাররা রয়েছেন বিভিন্ন ডিপার্টমেন্টে বা বিভিন্ন রকম মেডিসিন রয়েছে তেমনি মানসিক সমস্যা বা স্বাস্থ্য মানুষের স্বাস্থ্য সমস্যার জন্য বিভিন্ন রকমের বর্তমানে বিভিন্ন রকম সেবা শুশ্রূষা পাওয়া যায় বিভিন্ন রকমের হেল্প পাওয়া যায় কিন্তু এই মানসিক স্বাস্থ্য ব্যাপারটা এই ধারণাটা অনেক পুরানো হলেও বর্তমানে এই বিষয়ে মানুষ অতটাও সচেতন নয় কিন্তু বর্তমানে সোশ্যাল মিডিয়ায় এবং অন্য অন্য সামাজিক মাধ্যমের বিনিময় এই ব্যাপারটা মানুষ বুঝতে শিখেছে যে মানুষের স্বাস্থ্যও একটি স্বাস্থ্য মানুষের মন খারাপ থাকলে যে একটা মানুষ সে মানুষের গায়ে শক্তি থাকার পরেও সে কাজ করতে সমর্থন নয় এই ব্যাপারটা মানুষ আজকাল বুসতে শিখেছে এবং এই বিষয়ে তারা সচেতন হচ্ছে আমার এলাকায় সেরকম কোনো কেন্দ্র নেই কিন্তু যদি কলকাতা শহরের কাছাকাছি যাওয়া যায় সেখানকার অনেক বড়ো বড়ো নার্সিং হোম আছে হসপিটাল আছে সে এবং অনেক অনেক প্রাইভেট সেক্টর রয়েছে তারা এই সমস্ত ব্যাপারে তারা নিরীক্ষণ করেন এবং আশানুরূপ ভালো ফল পাওয়া যায় আমাদের প্রত্যেকেরই উচিত মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতন হয়ে ওঠা এবং সুস্থ নাগরিক হতে গেলে মানুষের স্বাস্থ্য সম্পর্কে যেমনটা সচেতন থাকা প্রয়োজন তেমনই শারীরিক স্বাস্থ্য সম্পর্কেও সচেতন থাকা প্রয়োজন